বাংলা ভাষা হলো বাঙালিদের প্রধান ভাষা বাংলা ভাষা মানুষরা পশ্চিমবঙ্গে থাকে বাংলা ভাষা আমাদের অহংকার যারা বাংলা ভাতায় ভাষায় কথা বলে তারা তারা পশ্চিমবঙ্গে থাকে বাংলা ভাষা কথা বলায় মানুষকে আচার অনুষ্ঠান সব কিছু আলাদা হয়